বাইক সাধারণত বিভিন্ন ধরনের ওই বাইক আছে এবং সেই বাইকের মধ্যে বিভিন্ন ধরনের গিয়ার ফাংশন থাকে এবং আমি বলি যে যে আমি বিভিন্ন ধরনের বাইক প্রথমত ব্যবহার করি এবং বাইক সময়ে সময়ে আমি বিভিন্ন পরিস্থিতির মধ্যে যখন পড়ি সেই পরিস্থিতি অনুযায়ী আমি আমার গিয়ার পরিবর্তন করি বা গিয়ার দিই তো সবার প্রথমে আমি বলি যে আমি বাইক চালাতে চালাতে যে যান্ত্রিক সমস্যাগুলোর মধ্যে পড়ি সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে যখন বিভিন্ন ধরনের ঢাল ঢাল আসে সেই ঢালে আমি কোন গিয়ারই ব্যবহার করব সেটা আমি সেটা সব সময় আমি মাথায় গুলিয়ে যায় বা কখনো হয়েছে কর্নার আছে সেখানে কী ভাবে কী গিয়ার ইউজ করব সেইভাবে এ অসুবিধা হয় এবং আমি একবার একটি বাইক ব্যর্থতার মধ্যে এবং হচ্ছে বাইক ব্যর্থতায় পড়েছিলাম সেই বাইক ব্যর্থতা বাইক ব্যর্থতাটি হল যে আমি যখন বাইক নিয়ে যাচ্ছিলাম সেই বাইক বাইক নিয়ে যখন যাচ্ছিলাম সেই বাইকে আমি গিয়ার প্রথমত ব্যবহার করতে একটু ভুল করে ফেলি যার ফলে কী হয় না আমি একটা জায়গায় জমিতে পড়ে গিয়েছিলাম এবং সেই জমিতে পড়ে যাওয়ার ফলে আমি খুব মাথায় আঘাত পেয়েছিল এবং আমি মাথায় আঘাত পাওয়ার পর আমি অনেক দিন ধরেই আমি বিছানায় শুয়েছিলাম হ্যাঁ এবং নিজে খুব শরীরে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়েছিল তাই আমি সব সময় বাইকে সব সময় আমি বাইক ভালোভাবে গিয়ার দিয়ে চালাতে আমি পছন্দ করি এবং আমি গিয়ার দিয়েই চালাই